রান্না করার সময় ব্যবহার করে থাকি বেশিরভাগ হাঁড়ি কেননা আমরা তো গ্রামেই বাস করি হাঁড়িতে ভাতটা রান্না করতে আমাদের সুবিধেই হয় তো হাঁড়িতে ভাত রান্না করি ভাত হয়ে গেলে ব্যবহৃত হয়তো ফ্যানের গামলা তাতেই ফ্যানটা ঝাড়িয়ে নিই তরকারি রান্নার জন্য আমরা গ্রামের মানুষ কড়াই আমাদের বেস্ট তো কড়াইয়ে রান্না করি তরকারিটা এবং রান্নার রান্না কাজ করতে করতে হাতের কাছে লাগে আমাদের বাটি ছোটো ছোটো বাটি গামলা খুন্তি ভাত নাড়তে খুন্তি তরকারি নাড়তেও খুন্তি লাগে হাতাও লাগে তরকারি কাটাতে তো এইগুলো আমাদের রান্নার কাজে ছোটো ছোটো জিনিসপত্র লাগে যেমন মাছ ভাজা আলু ভাজা এগুলো তুলে তুলে রাখতে হলে একটা বড় বাসনের দরকার হয় বাসন ব্যবহার ব্যবহার করি আর সবজি কাটার জন্য বেশিরভাগ বঁটিই ব্যবহার করে থাকি যখন মেজেতে বসে সবজি কাটি তখন ব্যবহার করি বঁটি বিভিন্ন সবজি বঁটিতেই কেটে ফেলি কিন্তু যখন গ্যাসের কাছে দাঁড়িয়ে রান্না করি তখন একটু ছুরি লাগে ছুরি লাগে কাঁচি লাগে কাঁচিটা মাছের যে বড় বড় পাখনাগুলো থাকে কাঁচা ঝাল থাকে সেগুলো ছুরি দিয়ে কাঁচি দিয়ে কাটতেই সুবিধা হয় আর ছুরি দিয়ে কাটি পিঁয়াজ বা বেগুন কাটলাম আলু কাটলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কোনো সবজি কাটি সেক্ষেত্রে ছুরিটাই ভালো হয়